আমার প্রিয় বিষয়বস্তুগুলো হলো রান্না করা তারপর গেম খেলা গান শোনা বই পড়া ঘুরতে যাওয়া এবং বাচ্চাদের সঙ্গে ঝগড়া করা এইসব আমি সারা জীবন এর জন্য শুধু একই ধরনের বই পড়তে চাই না কারণ তাহলে একজন কবিরই মনোবৃত্তি জানতে পারবো যত ধরনের মানুষ হয় সবাই সবার একটি নীতি বা ধরন থাকে অন্য অন্য লেখক সম্বন্ধে পড়লেও আমি সেটি জানতে পারবো সম্প্রতি আমি এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশনন্দিনী বইটি পড়ছি এটি পড়ে আমার খুব ভালো লাগছে একটা কৃতিত্ব আমি জানতে পারছি